চব্বিশ চার দু হাজার চার ছাব্বিশ এক দু হাজার তিন তিরিশ দশ দু হাজার বারো চব্বিশ পাঁচ দু হাজার কুড়ি এক দু হাজার পাঁচ